পশ্চিম বর্ধমান জেলায় আমাদের স্বাস্থ্যসাথীর জন্যে অনেক ডাক্তার নার্স নেই হসপিটালগুলোতে বেড নেই কোরোনার সময় আমাদের অনেক পেশেন্ট এই অনেক অনাহারে অনেক ওষুধের মারা গেল অনেক পেশেন্টকে আমরা সহযোগিতা করতে পারিনি কিছু কিছু পেশেন্টকে আমরা সহযোগিতা করতে পেরেছি আর পশ্চিম বর্ধমানের অর্থনীতিকে খুব খুব খারাপ এই খারাপের জন্যে আমাদের ডাক্তার নার্স আমাদের সঙ্গে সহযোগিতা করেনি আর হসপিটালে ভর্তি করতে গেছি তখন অর্ধেক বেড নেই মানুষে বেডে বেডের জন্য অনেক মানুষকে ফিরিয়ে দিয়েছে হসপিটালেও অ্যাডমিট করেনি হসপিটালে অ্যাডমিট করেনি সেই জন্যে আমাদের অনেক মানুষকে মাটিতে বিছানা করে নিজে শুইয়ে রেখেছে ডাক্তার আসে না ডাক্তার নেই নার্স নেই মানুষ বৃদ্ধ অবস্থায় তখন খুব অসুবিধায় মানুষ দিন কাটিয়েছে কিছু পেশেন্ট মারা গেছে কিছু পেশেন্ট আমাদের বাড়ি ফিরে এসেছে সেগুলোর অনেক ভাগ্যের জন্যে এগুলোর ডাক্তারের কিছু নয় এ সরকার এইটা নজর দেওয়া দরকার এইজন্যে সরকারকে আমরা অনেক কিছু বলি কিন্তু বলেও কিছু করার নাই